আমাদের এখানে পর্যটকদের পেতে পারেন পরিবহন সুবিধা বলতে সব জায়গায় যেরকম থাকে বাস ট্যাক্সি অটোরিক্শা এগুলো তো আছেই বর্তমানে টোটোটাও ভালো চলছে পাশাপাশি যাওয়ার ক্ষেত্রে টোটোটা তো ঠিকই আছে এগুলোই সব জায়গার মতন